দাদা আমি এখন কমলেশ্বরী মন্দিরে আছি এবং আমার গাড়ির পেট্রল ফুরিয়ে গেছে এবার আমি অনেক্ষণ ধরে আপনাদের পেট্রল পাম্পটা খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না আমি এই মুহুর্তে কমলেশ্বরী মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি আপনি আমাকে একটু বলুন না রাস্তাটা কোথায় হ্যাঁ মন্দিরের সামনে একদম না না একটু আছে হয়ত পেট্রল পাম্প অবধি কাছাকাছি হলে হয়ত পৌঁছে যেতে পারব কিন্তু পেট্রল পাম্পটা খুঁজছি অনেক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না সেটা নাহয় অসুবিধা নাই আমি চলে যাব কিন্তু আপনি আমাকে বলুন যে কোন দিকে আছে পেট্রল পাম্পটা আমি অনেক্ষণ ধরে খুঁজছি কিন্তু খুঁজে আর কিছুতেই পাচ্ছি না

হ্যাঁ বাইপাসের ধারে রাস্তায় দাঁড়িয়ে আছি

ডান

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পারছি বুঝতে পারছি বুঝতে তো পারি ওকে দাদা

ঠিক আছে দাদা বলছি ওই রাধারানী মন্দিরটা থেকে কোন দিকে নেব বাঁদিকটা দিয়ে তাই তো ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে